আমি যদি বিদেশে যাওয়ার সুযোগ পাই সর্বপ্রথম গোয়াতে যাবো লন্ডন তারপর প্যারিস চেন্নাই গ্যাংটক কাশ্মীর সুইজারল্যান্ড ইত্যাদি জায়গায় কারণ সেখানকার দৃশ্য খুব সুন্দর যেমন সুইজারল্যান্ডে পাহাড় পর্বত রাস্তাঘাট গার্ডেন ইত্যাদি আর দেখতে পাওয়া যায় গোয়াতে সুন্দর সমুদ্র সৈকত চারিদিকে গাছ চারিদিকে জল সুন্দর দৃশ্য এসব দেখতে পাই এর জন্য এসব দৃশ্য অনুভব করার জন্য আমি বিদেশ ভ্রমণে যেতে চাই এবং সেখানকার আবহাওয়া প্রকৃতির সৌন্দর্যায়ন অনুভব করতে পারি এর জন্য আমি সুযোগ পেলে বিদেশে ঘুরতে যাবো এবং যেতে চাই